আমার প্রিয় শহর ধূপগুড়ি আমি খেতে খুব বেশি ভালোবাসি তাই আমি যখনই আমাদের শহর ধূপগুড়িতে যাই তখনই আমার খাওয়ার খুব পছন্দের একটা জিনিস বিরিয়ানি আমাদের ধূপগুড়িতেই হয় খুব সুস্বাদু আমাদের ধূপগুড়ির বিরিয়ানি খুব সুস্বাদু হয় এবং তার সাথে চিকেন চাপ খুব বেশি টেস্টি হয় তাই আমি যখনই যাই না কেন বিরিয়ানি খাই